হ্যাঁ আমি টিভি শো সার্ক ট্যাংক সম্পর্কে সচেতন এটাই মানুষ টিভিতে এমনভাবে এটা নিয়ে প্রচার করছে যে এটাতে এটাতে অনেক মানুষ ব্যবসার জন্য প্রভাবিত হচ্ছে অনেক মানুষ এর থেকে ব্যবসা শুরু করেছে অনেক মানুষ এর থেকে এর থেকে এরকম ভাবছে যে না থাক ব্যবসা করবো না অনেক মানুষ এখন থেকে হয়তো লাভ বের করছে অনেকটায় অনেক মানুষ সেগুলো পারছে না